হ্যাঁ কে হ্যালো আচ্ছা আচ্ছা হ্যাঁ কে

আচ্ছা হ্যাঁ

হ্যাঁ কবে ও স্যার বলছেন না কি ও আচ্ছা হ্যাঁ স্যার বলুন স্কুল স্যার আমার তো একটু কাজ চলছে আমি কয় দিন পর থেকে আমি জয়েন করছি কেন কিছু বলছিলেন স্যার মানে কোনো দরকার ছিল বা কোনো কিছু মানে ইয়ে ছিল হ্যাঁ স্যার এক্সাম তো স্টার্ট হবে তো আমারও মাথায় আছে কথা মাথায় আছে আর কি তো হ্যাঁ হ্যাঁ সরি স্যার এটা আমার ভুল হয়েছে আপনার সাথে দেখা করা তো বলছিলাম যে স্যার মানে পরীক্ষার কোনো মানে মানে ইয়ে আছে না কি কোনো আপডেট আছে না কি পরীক্ষা নিয়ে কোনো গ্রুপে তো অ্যাড নেই স্যার কোন গ্রুপ মানে স্কুলের গ্রুপে অ্যাড না কি হ্যাঁ এটা তো আমার ফোন নাম্বার হ্যাঁ এটাই আমার ফোন নাম্বার আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনি গ্রুপে অ্যাড করে দিন ঠিক আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি কিছু আপডেট দি দিলেন হ্যাঁ হ্যাঁ স্যার অবশ্যই দেবো দেবো না কেন স্যার পরীক্ষা আচ্ছা দেখা করে নেব আমি ঠিক আছে